পূর্ব বর্ধমান জেলায় প্রধান সাংস্কৃতিক ও সামাজিক অনেক ঐতিহ্য রয়েছে আমাদের এখানে বিভিন্ন ভাষার মানুষ বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন রীতিনীতির মানুষ একত্রে বসবাস করে আমি একজন বিদেশির কাছে আমার ঐতিহ্য সংস্কৃতি নানাভাবে বর্ণনা করতে পারি যেমন হিন্দুধর্মের মানুষের যে সংস্কৃতি দ্বারা পুজো প্রতিদিন পুজোপাঠ করে একজন মুসলিম ধর্মের মানুষ সে প্রতিদিন প্রত্যহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে একজন খ্রিস্টান ধর্মের মানুষ প্রতিদিন চার্চে যায়